বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে যা বলতে গেলে ভাবাই যায় না যেমন পরিবহণের দিক থেকে বলতে গেলে আগে মানুষ সাইকেলে চড়ে বিভিন্ন জায়গায় যেত বর্তমানে মোটর সাইকেল এসে মানুষ দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে আবার খুব বেশি দূর যেতে গেলে যেমন বাসে বা ট্রেনে করে যেতে গেলে হয়তো চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় বর্তমানে পৃথিবীতে উড়োজাহাজ আবিষ্কার হওয়ার ফলে মানুষ সেই পথ মাত্র কয়েক ঘণ্টায় পৌঁছাতে পারছে আবার যোগাযোগের দিক থেকে বলতে গেলে আগে চিঠির মাধ্যমে খবরাখবর নেওয়া হতো বর্তমানে মোবাইল নামক যন্ত্রটি আবিষ্কার হওয়ার ফলে অনেক দূরের মানুষের সঙ্গে সহজেই কথা বলা যায় খবরাখবর নেওয়া যায় মনে হয় যেন আমার পাশে বসেই তারা কথা বলছে এমনকি মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর যেন এক একটা সামান্য সময়ের মধ্যেই আমাদের হাতের মুঠোয় এসে যায় এছাড়া রান্নার দিক থেকে গ্যাস ব্যবহার করে গরমের হাত থেকে রক্ষার জন্য মানুষ এ সি ব্যবহার করে ইত্যাদি এই সব ক্ষেত্রে পৃথিবী অনেক অনেক বেশি উন্নত হয়েছে আরও অনেক বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন উপায়ে অনেক কিছু উন্নত হয়েছে